পশুপালনের পাশাপাশি বিভিন্ন রকম পার্শ্ব ব্যবসাও করা যেতেই পারে আর কোনো পশু বিশেষ করে গরু পুষলে তো গরুর দুধের ব্যবসাটা তো করাই যেতেই পারে তাছাড়া গরুর তাছাড়া মাংসের ব্যবসা ছাগল পুষলে ছাগলের খাসির মাংসের ব্যবসা এছাড়াও বিভিন্ন রকম ছাগলের চামড়াটাও বিক্রি হয় এছাড়াও বিভিন্ন রকমের ব্যবসা পাশাপাশি করা যায় চাইলেই সব করা যায়